আমার কাছে একটি বোটের হেডফোন রয়েছে যেটি আমি কিছুদিন আগে নশো টাকা মূল্য দিয়ে একটি দোকান থেকে কিনেছিলাম তবে হেডফোনটি কিনে আমি সন্তুষ্ট নই কারণ হেডফোনটির ব্যাটারি ব্যাক আপ খুব একটি ভালো নয় এছাড়া হেডফোনটির সাউন্ড কোয়ালিটি আমার ঠিক পছন্দ হয়নি এছাড়া হেডফোনটি কিছুদিন চলার পরেও একটি দিক হেডফো হেডফোনের খারাপ হয়ে গিয়েছে যার ফলে হেডফোনটি আমি আর ব্যবহার করতে পারছি না